আমাদের পশ্চিমবঙ্গের ভাষা বাংলা ভাষাভিত্তিক বৈচিত্র্য যেমন বিহারে বিহারী মারাঠি তামিল তেলেগু তারা আমাদের এখানে ব্যবসায়িক সূত্রে কি কাজের সূত্রে কিংবা স্থায়ীভাবে বসবাস করার জন্য আমাদের এখানে আসে বা আমাদেরও যেতে হয় আমাদেরও যেতে হয় সেখানে তো বিভিন্ন রকম আমাদের যেতে হয় যেরকম চিকিৎসার সূত্রে আমাদের বাইরে যেতে হয় বাংলা ভাষারও বিভিন্ন ভাগ আছে যেমন